হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বর্ষা শোনো আমার তো একটু লেট হবে কারণ জ্যামে আটকে আছি তো তার জন্যই আমি যেতে পারছি না তুমি আর আধ ঘন্টা একটু ওয়েট করো তাহলে আমি তুমি যে নাচগুলো দেখিয়ে দিয়েছিলাম আগে সেইগুলো তুমি প্র্যাক্টিস করো তারপরে তোমাকে আমি গিয়ে কন্টিনিউ করছি হ্যাঁ হ্যাঁ ওগুলোই করো তাছাড়া তুমি ওই আচ্ছা তুমি তুমি তুমি ওদেরকে বলো যে একটা রবীন্দ্রসংগীত প্র্যাক্টিস করতে করতে ওদেরকে বলো আর একটা নাচ হ্যাঁ তুমি তোমরাও একটা হ্যাঁ তোমরা একটা নাচ প্র্যাক্টিস করো আগে যে স্টেপগুলো দেখিয়ে দিয়েছিলাম ওগুলো তো

ভারতনাট্যম করো তোমরা একটা রবীন্দ্রসংগীত একটা ভারতনাট্যম দিয়ে স্টেপগুলো প্র্যাক্টিস করো হ্যাঁ হ্যালো তুমি বলো যে তুমি তুমি কর আগের আগের মঙ্গলবার যেই গানটা শেখালাম ওই গানটা কি ছিল ওই তো বললাম তা একটা রবীন্দ্রসংগীতে নাচ কর ওই আগের মঙ্গলবার যে নাচটা শেখালাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তোমার পছন্দ মতো একটা গানে তুমি বলো কোনটায় কোনটায় বেশী কমফর্টেবল হবে না যেই স্টেপগুলো যেই স্টেপগুলো শিখেছ ওইগুলোই প্র্যাক্টিস করো আপাতত আমি গিয়ে সব কিছু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমার তো একটু যে হ্যাঁ হ্যাঁ আমার এখনো কুড়ি মিনিটতো মতো হবে কারণ এখানে প্রচুর বৃষ্টি পরছে তো একটু জ্যামে আটকে আছি তো বাসটা পেলে তবে আমি আসতে পারবো এখানে কোনো টোটো নেই সেইজন্য আসতে পারছি না কোনো গাড়িও পাইনি হ্যাঁ হ্যাঁ বর্ষা দেখো তুমি যদি একটু দেখ কারণ তুমি তো অনেক দিনকার স্টুডেন্ট তুমি তো অনেক কিছু শিখেছ তুমি যদি ওদেরকে একটু শিখিয়ে রাখো তাহলে খুব ভালো হয় তুমি একটু ওদেরকে দেখিয়ে দাও বাকিদের যারা পরের ব্যাচে পরের ব্যাচে যারা ঢুকবে হ্যাঁ হ্যালো হ্যালো বর্ষা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাই করো তাই করো আর নতুন যে ব্যাচটা আসবে তাদেরকে একটু দেখিয়ে দিও ঠিক আছে কীভাবে কি দাঁড়াতে হবে কোথায় বসতে হবে কিনা তুমি একটু দেখিয়ে দিও ঠিক আছে আমার তো একটু সময় লাগবে হ্যাঁ ঠিক আছে